আমি কখনও পাখিদের ক্লাবে সরাসরি যুক্ত থাকিনি তবে আমাদের এখানে পাশেই যে পাখিরালয়টি আছে সেখান থেকে প্রতি বছর মানে সেই ক্লাব থেকে প্রতি বছর একটি করে অনুষ্ঠান করা হয় পাখি ওড়ানোর অনুষ্ঠান সেখানে নানা দেশ থেকে নানা জেলা থেকে নানা জায়গা থেকে যারা পাখি চাষ করে তারা সবাই পাখি নিয়ে আসে পাখির একটা রেস হয় আকাশে ওড়ান তো সেইরকম আমি একটা অনুষ্ঠানে আমি গেছিলাম আমি দেখেছি তো সেই অভিজ্ঞতাটা আমি শেয়ার করতে পারি যে অনেক সকাল সকাল বেরিয়ে যাই তো ওই পাখির যে উড়ানটা হয় সেটায় কিন্তু সকাল সকালই শুরু হয় কারণ পাখিদেরকে কিছু খাইয়ে দেওয়া হয় খাইয়ে দেওয়ার পরে ওটা শুরু হয় আবার ওটা দুপুরের মধ্যে কমপ্লিটও করে নিতে হয় তা আমার দেখা এটাই হচ্ছে একটা ইভেন্ট যেখানে আমি গিয়েছিলাম গিয়ে দেখি প্রচুর পাখি চারিদিকে প্রচুর পাখি ছিল তো তারা উড়ছে মানে এতো সুন্দর লাগছে আকাশটা কী বলবো দারুণ লাগছিল তো আমি আমার অভিজ্ঞতা থেকে এটুকুই বলতে পারি যে পাখিরালয় ক্লাবে আমার যে অভিজ্ঞতাটি হয়েছিল সেটি সত্যিই খুব ভালো এবং আমি ওখান থেকে শিখেছিলাম যে স্বাধীনতার জীবনে কতটা দরকার স্বাধীনতা জীবনে থাকলে যে কতটা হ্যাপি কতটা আনন্দেতে থাকা যায় সেটা কিন্তু পাখিগুলো আমাকে শিখিয়েছিল